হ্যাঁ দাদা আমি এই বাঁদিকটাতে নামব একটুখানি সামনে এগিয়ে গিয়ে বাঁদিকে আপনি সাইড করে দিন ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস এখানটাতে এখানটাতে হ্যাঁ কত হয়েছে সাড়ে তিনশো আচ্ছা বলছি আমার কাছে না খুচরো নেই আমার কাছে পাঁচশো টাকার নোট আপনার কাছে খুচরো হবে তো তাহলে আপনি দিন আমি দিচ্ছি ও আপনার কাছে খুচরো হবে না তাহলে কীভাবে দেব তাহলে আপনার অনলাইন কোনো মাধ্যম আছে ফোনপে বা জিপে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যে কোনও কিছু আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আপনি দিন আমি সেখানে অনলাইন করে দিচ্ছি আচ্ছা আপনার স্ক্যানার এইভাবে ঠিক আছে আপনি ফোনে আমাকে স্ক্যানারটা বার করে দিন আমি সেই স্ক্যানারে পাঠিয়ে দিচ্ছি বা আপনি আপনার ফোন নম্বরটা আমাকে বলুন আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিন নম্বরটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি সাড়ে তিনশো টাকা তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখুন গিয়েছে পৌঁছেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঢুকে যাবে দু মিনিটের মধ্যে ঢুকে যাবে দেখুন হ্যাঁ একটা মেসেজ আসবে আপনার ফোনে দেখুন এক্ষুনি আসবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা আসছি হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন শুভ রাত্রি